হ্যালো আমি পুরুলিয়া ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বলছি স্যার হ্যাঁ আপনি কি কোনো লোন নিতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমাদের আমাদের ব্যাংকের থেকে আমি বলতে চাইছি যে গোল্ড লোন আছে হোম লোন আছে কার লোন আছে আপনি কার লোন নিতে ইচ্ছুক তো হ্যাঁ স্যার কার লোন আপনি কতো লাখ টাকার পর্যন্ত নিতে চান আচ্ছা স্যার ওর তো বাজেট অনেক এক কোটি প্রায় হ্যাঁ স্যার আপনি ওর পনেরো কোটি আচ্ছা আপনার সিবিল চেক করা হবে স্যার আপনার ব্যাংকে কতো কেরকম লেনদেন আছে তার উপর আমরা ডিপেন্ড করে অতো টাকার লোন দিতে পারি আচ্ছা স্যার আচ্ছা স্যার আমরা ওই গাড়ির জন্য আগে আপনি শোরুমে পারমিশান করান বাইরে থেকে আনান তারপর আমরা স্যার বলতে পারি যে লোন আমরা দিতে পারবো কি না আচ্ছা স্যার আপনি আগে লোন নিতে চাইছেন তো ঠিক আছে আপনি আপনার সিবিল নিয়ে আমাদের ব্যাংকে আসতে পারেন আমাদের ব্যাংক পুরুলিয়াতে অবস্থিত স্টেশনের সামনে আচ্ছা হ্যাঁ পূর্ব মেদিনীপুরেও শাখা আছে আপনি আসতে পারেন ওখানে আপনি আমাদের কন্ট্যাক্ট এই কাস্টোমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন আপনার কাছে কোন ব্যাংক আছে সেইখানে আমরা যেতে পারি হ্যাঁ স্যার নাইন সিক্স নাইন সিক্স থ্রি ফোর

নাইন এইট সেভেন স্যার হ্যাঁ হ্যাঁ পূর্ব মেদিনীপুর কাস্টোমার কেয়ারে আপনি স্যার আরও কিছু জানতে পারেন আপনার ওই লোনে আপনার কেরকম ইন্টারেস্ট চায় হ্যাঁ কার লোনে স্যার আপনার বেশি ইন্টারেস্টই পড়বে দশ পার্সেন্ট ইন্টারেস্ট পড়বে হ্যাঁ আপনি এক বছরের জন্য নেবেন কি দুবছর কি পাঁচ বছর তো যেরকম আপনার লোনের অ্যামাউন্ট আছে সেই অনুপাতে আপনি কিস্তিতে দিবেন তো চোদ্দো কোটি আপনি লোন করছেন চোদ্দো কোটি আপনি এবার কতো বছরে দিতে পারবেন কতো কিস্তিতে সেই অনুপাতে আপনার চোদ্দো কোটির সুদ পড়বে আপনি স্যার কতো বছরের জন্য নিতে চান স্যার কতো বছরের জন্য চোদ্দো কোটি টাকাটা নিতে চান ঠিক আছে দশ পার্সেন্ট সুদের ইনটারেস্টই পড়বে ঠিক আছে ধন্যবাদ স্যার